হ্যাঁ হ্যাঁ আমি পরিমল বলছিলাম তো আপনি তো আমাকে কালকে যে দুধটা দিয়ে গেলেন বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ দুধটা কিন্তু ভালো ছিল না দুধটা খাওয়ার পরে আমার যে বাচ্চাটি আছে না তার সকাল থেকে একদম শরীর খুবই অসুস্থ এবং আমার যে দাদু আছে দাদুরও শরীরের খুব অবস্থা খারাপ হ্যাঁ আমি বলছিলাম যে ওই দুধটি শুধুমাত্র আমার বাচ্চাটি এবং ওই আমার দাদুই খেয়েছিলেন আর এর আগেও এর আগেও ওই দুধ কিছু দিন আগে ঠিক একই অবস্থা হয়েছিল না হ্যাঁ বলুন আরে হয়তো তাদেরও হতে হয়ে থাকতে পারে তারা হয়তো আপনাকে জানায়নি কিন্তু আমার তো এটা প্রায় হচ্ছে আর আপনার দুধের কোয়ালিটিও তো আগের থেকে অনেক পাতলা হয়ে গেছে আচ্ছা তাহলে বাদ দিন এরপর থেকে ভালো একটু কোয়ালিটির দুধ দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ রাখলাম